আমার এলাকায় একবার গ্রামে শুনেছি ঐতিহাসিক ঘটনার মধ্যে মনে পড়ে যে দুই সম্প্রদায়ের মধ্যে মারপিট যুদ্ধ দাঙ্গা এগুলি লেগেই থাকত প্রায় এক গ্রামে আমাদের তখন গ্রামে দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করত এক সম্প্রদায় ভাবত আমি উঁচু আর এক সম্প্রদায় ভাবত আমি উঁচু আর উল্টোদিকে ওই সম্প্রদায়ের যে উঁচু ভাবত সে অপর সম্প্রদায়কে ভাবত নিচু এই নিয়ে মারপিট চলতেই থাকত নিজেদের মধ্যে মারামারি দ্বন্দ্ব কাটাকাটি হানাহানি বাড়ি ঘর দুয়ারের অবস্থাও ঠিকঠাক ছিল না তখন মুখ্য মোড়লের দেশে মুখ্য মোড়লরা ভাবল এদের যুদ্ধ কীভাবে থামানো যায় তখন এই যুদ্ধ থামানোর জন্য তারা তখন প্রথমে দুই সম্প্রদায়ের মানুষকে কাছাকাছি ডাকল তারপর বলল তোমরা তো দুজনই বন্ধুত্ব স্থাপন কর না নিজেদের মধ্যে যদি মারামারি কাটাকাটি হানাহানি এগুলো করে থাকো তাহলে তোমরা কিন্তু ভালো থাকতে পারবে না তার মধ্যে তোমরা বন্ধুত্ব স্থাপন করলে তোমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে সব কিছু মানুষ করতে পারবে এটাতে ভালো হবে এই ভেবেই তারা বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে নিয়ে লাস্টে রাজি করল তারপর তাদেরকে নিয়ে একসাথে বন্ধুত্ব স্থাপন করিয়ে একসাথেই বসবাস করল পরবর্তীকালে তাদের নিজেদের মধ্যে কোনো অশান্তি হল না